ছোটোবেলা থেকে বাগান করতে ভালোবাসি বাগান করা আমার একটা শখ বা নেশা তো যারা নতুন বাগান করতে চায় তাদেরকে আমি একটা টিপ শেয়ার করতে চাই যে কীভাবে তারা বাগানটা তৈরি করতে পারে আমি প্রথমে তো যে বাগানটি তৈরি করি তার মতে ফল এবং ফুলের গাছই বেশি আছে আচ্ছা তো সেখানে আমি ঋতুভিত্তিক ফুল এবং ফলের গাছ লাগাই তো ফুলের গাছ ঋতুভিত্তিক লাগাই এবং ফলের গাছ বারো মাস বারো মাসে কিছু ফল আছে এক কিছু ঋতুভিত্তিক লাগানো হয় তো সেটাই বলতে চাই তাদেরকে বাগান করার আগে পরিকল্পনা করতে হবে কোন বাগানের যে চতুর্দিক আছে এবং এক একটা দিকে গাছ লাগালে ভালো হয় ফুলের গাছ লাগালে বিভিন্ন ঋতুভিত্তিক যে ফুলগুলো হয় আমার রজনীগন্ধা গাঁদা টগর গোলাপ এবং অনেক রকমের ফুল আমি বাগানের মধ্যে লাগা ঠিক সেই রকম বিভিন্ন রকমের ফুল টবের মধ্যে হতে পারে কিছু সরাসরি মাটির উপরে হতে পারে সেগুলো লাগানো যেতে পারে ফলের গাছ পোত ফলের গাছ আম পেয়ারা পেঁপে এগুলো ল লাগানো যেতে পারে এবং সেগুলো এক একটা দিকে লাগালে ভালো হয় বড়োও যেগুলো তাদের ছায়া ছোটো গাছের ওপর যেন না পড়ে